আমি কিছু দিন আগেই আমাদের পার্শ্ববর্তী অঞ্চল পুরুলিয়াতে গেছিলাম এবং পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে ঘুরতে গেছিলাম সেখানে শীতকালে এবং বসন্তকালে পর্যটকরা যেয়ে থাকে সেখানে শীতকালে ঠান্ডা এবং পাহাড়ের অনুভূতি মানে শীতকালে পাহাড়ের অনুভূতি খুব ভালো লাগে আর বসন্তকালে সেখানকার পলাশ পলাশ ফুল সেখানকার সুন্দর্য চারিদিক পাহাড় পাহাড়ে ঘেরা পলাশে মাঠ বন খুবই সুন্দর রাস্তা এবং সবচেয়ে ব্যাপার হচ্ছে যে নিরাপত্তার দিকটা ওখানে আমাদের গিয়েই নিয়া মানে নিরাপত্তা দপ্তরের সাতে যোগাযোগ করতে হয়েছিলো তার কারণ ওইখানে হাতি বেরোয় খুব তো আমরা মাঝ রাস্তায় আটকে গেছিলাম হটাৎ করে বাড়িতে ফেরার সময় তো তখন দেখছি যে আমদের যেই গাড়ি গাড়ির সামনে কয়েকটা হাতি এসেছে তো সেই সময় এই নিরাপত্তা সংস্থার সম্মুখীন হতে হয়েছে